বাগান শুরু করতে আমি অনুপ্রাণিত হয়েছিলাম আমাদের আশেপাশের বাড়ির লোকের থেকে তারা খুব সুন্দরভাবে বাগান করতো লকডাউনে আমি যখন ঘরে বসে ছিলাম তখন আমার মনে হচ্ছিল আমি কি করবো তখন দেখি সবার এতো সুন্দর সুন্দর বাগানে ফুল ফুটেছে তখন আমি ভাবলাম আমার যখন এতো বড়ো বাগান আছে তখন আমি কেন ঘরে বসে থাকবো আমিও তো বাগান করতে পারি তখন আমি বাগানে ফুলগাছ লাগাতে শুরু করলাম এবং সবজি লাগাতে শুরু করলাম এখন আমি বাগানের সবজিই খাই কারণ আমার বাগানের সবজি সারমুক্ত আমার খেতে খুব ভালো লাগে রান্নায় গুণ বাড়ে